হ্যাঁ বলুন আমি কীভাবে সাহায্য করতে পারি তো কীভাবে হারিয়েছে একটু জানতে পারি তো আপনি কোন এরিয়ার পার্কিং জোনে এটি রেখেছিলেন এই এলাকাটি কি আমাদের স্থানীয় থানার অন্তর্গত ঠিক আছে আমি আপনার রিপোর্ট বা আপনার ইয়েটি আমার উচ্চপদস্থ স্যারকে জানাচ্ছি এবং আপনাকে কীভাবে আমি সাহায্য করতে পারি তার পরবর্তী পদক্ষেপ আপনাকে বলছি আপনার গাড়ি সম্পর্কে কিছু তথ্য দিতে পারবেন যার দ্বারা আমরা গাড়িটিকে চিহ্নিত করতে পারবো বলুন আমি লিখে নিই সেগুলো এটি কোন কোম্পানির ছিল এবং মডেল নামটা একটু বলবেন আচ্ছা ঠিক আছে আপনি আপনার রিপোর্টটি আমি অন্তর্ভুক্ত করলাম এবং আমার উচ্চপদস্থ স্যারকে আমি এটি জানাচ্ছি আমি দেখছি এই বিষয়ে আমি আপনাকে কতদূর সাহায্য করতে পারি আপনি বেশি চিন্তা করবেন না যত সম্ভব আপনার গাড়িটিকে আমরা উদ্ধার করবো এবং তা করার চেষ্টা করছি হ্যাঁ আমরা সেই প্রস্তুতি নিচ্ছি আপনি নিশ্চিন্তে থাকুন আপনার গাড়ি উদ্ধার হলে আমরা আপনাকে আবার যোগাযোগ করবো দেখুন এবার আপনি যেখানে গাড়িটি পার্ক করে রেখেছিলেন সেটি একটি জনবহুল এলাকা এবং এখানে দিনে বা দৈনিক প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার লোক আসা যাওয়া করে এবার এখান থেকে গাড়িটি আমাদের শহরের বা আমাদের শহরের বাইরেও স্থানান্তরিত হয়ে যেতে পারে এক্ষেত্রে এই প্রক্রিয়াটি একটু সময় লাগতে পারে কিন্তু আমরা যত শীঘ্রই সম্ভব আপনার সহায়তা করবো এবং এই পদ্ধতিতে আপনার যা যা তথ্য দরকার হবে তা আপনাকে পরবর্তী পর্যায়ে আপনার থেকে গ্রহণ করে নেবো হ্যাঁ আপনি আমাদের সাথে যোগাযোগ